আমি এক দিন একটা ঘুরতে যাওয়ার জায়গা থেকে একা একা রাতে বাড়ি ফিরছিলাম তখন কিছু টাইমের জন্য আমি একটু গাড়ি থেকে নেমেছিলাম তখন গাড়ি থেকে নামার সময় দেখলাম যে কোনো একটা কিছু আকাশ থেকে প্রজ্জ্বলিতভাবে প্রচুর জ্বলজ্বল করছে সেটা ভেসে যেমন নিচের দিকে নামার চেষ্টা করছে এরকম ভেসে আসছে সেটা আমি নিজের চোখে দেখেছিলাম এবং দেখে আমি বললাম যে এটি কোনো একটি উল্কাপাত হচ্ছে এবং আমাকে সেটা দেখে খুবই ভালো লাগছিল সেটা আমি ফোনে রেকর্ড করে রেখেছিলাম যাতে অনেকে আরও দেখতে পায় এবং আমি সেই উল্কাপাতের কাছে একটি খুব সুন্দরভাবে মানে আমার মনস্কামনা চেয়েছিলাম মানে সবাই বলে নাকি যে যখন কোনো কিছু উল্কাপাত হয় তখন যদি কোনো মনস্কামনা চান তাহলে সেটা নাকি পূরণ হয় তাহলে আমি চেয়েছিলাম যেন সবাই সব দিন ভালো থাকে সুস্থ থাকে এবং সবাই যেমন হাসি খুশিতে থাকতে পারে যেমন কারোর কোনো কিছু কষ্ট না হয় এটা আমি আমার ওই উল্কাপাতের কাছে একটা আমার জাস্ট মনস্কামনা আমি পেয়ে চেয়েছিলাম যে এটা যেন আমার মনস্কামনাটা পূন্য হয় এবং এর অভিজ্ঞতাটা আমার কাছে অনেক ভালো ছিল